পূর্ব বর্ধমান জেলার বয়স্ক জনগোষ্ঠীরা মর্যাদার দিক থেকে এ খুব ভালোই সম্মান পায় তারা মর্যাদা পায় তারা যদি ভালো কাজ করে তার জন্য তো সম্মান পায়ই তারা যদি কোনো খারাপ কাজ করে তার জন্য অবশ্যই সম্মান পাবে না সেটা বয়স্ক লোকই হোক কি সে কম বয়স্ক লোক হোক আর স্বাস্থ্যসেবা তাদের স্বাস্থ্যের সেবার জন্য অনেক কেন্দ্র আছে বৃদ্ধাশ্রম আছে এছাড়াও অনেক স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল নার্সিংহোমে আলাদাভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সেবা দেওয়া হয় তাদের সামাজিক অবলম্বনের জন্য অনেক ভাতা দেওয়া হয় সরকার থেকে বার্দ্ধক্য ভাতা অবসর ভাতা আতা ইত্যাদি আর তারা অবসর নেওয়ার পর যে সব জায়গায় কাজ করে সরকারি চাকরি হলে তারা পেনশন পায় বয়স্ক মানুষদের সেবা যত্নর প্রচুর পরিমাণে প্রয়োজন হয় তাদের সেবা যত্নের জন্য কেয়ারটেকার রাখা হয় অনেকে নার্স রাখে একে যারা বাইরে থাকে তারা তাদের বয়স্ক বাবা মার জন্য কেয়ারটেকার রেখে তাদের যত্নের ব্যবস্থা করে বয়স্ক মানুষদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদেরকে অনেক পরিমাণে রোগে ভুগতে হয় এখনকার খাবার দাবার ও পরিবেশ দূষণের জন্য রোগ বেশি বাড়ছে তারা চোখে কম দেখতে শুরু করে কথা বলার সমস্যা শুরু হয় ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা আর পায়ে ব্যথার সমস্যা নিয়ে ভোগে পায়ে বাত বেড়ে যায় তারা প্যারালাইসিস নিউরোসিস এইসব রোগের বেশি সম্মুখীন হয়